ব্যস্ততার জীবন মানুষের প্রত্যেক মানুষের প্রতিটি সময় ব্যস্ততার মধ্যে চলে তাই আমাদের এখন রান্নার সময়ও কম আর রান্নার উপকরণও কম থাকলে আমি চট করে বানিয়ে নেব খিচুড়ি খিচুড়িতে একটা পাত্রেই হয়ে যাবে শু চাল ডাল আর কিছু কিছু সবজি সবজি অল্প থাকলেও হবে নইলে চাল ডাল সয়াবিন দিয়ে সেটা সেদ্ধ করে একটু অল্প তেল পেঁয়াজ দিয়ে নেড়েও খাওয়া হয়ে যাবে কারণ সময় যেহেতু কম আছে কিন প্রেশারে যদি বলি সব মশলা দিয়ে একসাথে একটা সিটি ফেলে দেব তাহলেও কিন্তু খিচুড়ি সেটা কিন্তু খাওয়া যাবে কিন্তু যেহেতু আমার রান্নার উপকরণও নেই কোনো সরঞ্জামও নেই আমি কাজের মধ্যে ছিলাম তাই আমি চট করে বানিয়ে ফেললাম খিচুড়ি আমার মেয়েরা খিচুড়ি খেতেও পছন্দ করে সেহেতু আমি চাল ডাল প্রেশারের মধ্যে একটু তেল আর পেঁয়াজ একটু পাঁচফোড়ন দিয়েই চাল ডাল সয়াবিন একটু গাছের সবজি ছিলো একটু আদটু তুলে সব কিছু দিয়ে প্রেশারের মধ্যে দিয়ে সিটি ফেলে দিলাম তাই রান্নার উপকরণ যেহেতু কম আছে আমার তিনটে পর পর সিটি পড়ে গেল তিনটে থালার মধ্যে নিয়ে নিলাম আমার চট জলদি রান্নাও হয়ে গেল আর রান্না করার পর দেখলাম যে খিচুড়িটা খাওয়ার পর যে খুব সুস্বাদুও হয়েছে সেহেতু আমার মনে হয় অল্প টাইম থাকলে সব সময় প্রত্যেকেরই খিচুড়ি বানিয়ে নেওয়া উচিত যে সেখানে আমাদের কোনো প্রবলেমও হবে না তাই আমি খিচুড়িটা আজকে বানিয়েই ফেললাম